আমি প্রথমবার যখন ফ্রায়েড রাইস বানানোর জন্য রান্না করতে লাগলাম এবং রান্না করব বলে তো সবকিছু ঠিকঠাক করলাম তো আমি তো জানতাম না ফ্রায়েড রাইস কীভাবে বানানো হয় সেক্ষেত্রে কিন্তু আমি একটি ইউটিউব রেসিপির মাধ্যমে কিন্তু ফ্রায়েড রাইস রান্না করাটা আমি দেখেছিলাম এবং তখন একবার দেখেই যে কীভাবে কখন কীরকমভাবে কোন পদ্ধতিতে ওটা বানাতে হবে কখন নামাতে হবে কখন অল্প আঁচ দিতে হবে এবং কী কী দিতে হবে সে সব কিছু কিন্তু আমি একবারই দেখে নিয়েছিলাম এখন একবার দেখে নিয়ে আমি কিন্তু বারবার সেটাকে ট্রাই করি বারবার সেটাকে কিন্তু বানাই তো সত্যিই এত সুন্দর হয় প্রচুরই সুস্বাদু হয় খেতেও খুব ভাল লাগে তো সত্যিই আমি রান্না করার জন্য কিন্তু এখন তো আমাদের স্মার্ট যুগ স্মার্টের জন্য স্মার্টফোন আছে তো সর্বদাই সেখানে ব্যবহার করলে প্রত্যেকটি রান্নার রেসিপি আমরা জানি যে কীভাবে কীভাবে হতে পারে